হ্যাঁ আমাদের গ্রামীণ সম্প্রদায়ে নৃত্যশিল্পীদের প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন না আমাদের এখানে যথেষ্ট কোচিংয়ের অভাব কেউ নাচ শেখায় না আমাদের এখানে নাচ শিখতে গেলে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে হয় বহরমপুর না হলে এদিকে আমাদের মুর্শিদাবাদ পার হয়ে বীরভূমের দিকে রামপুরহাটের দিকে যেতে হয় যেখানে নাচ শেখানোর মানে টিচারগুলো আছে আমাদের এখানে কিন্তু কোনো নাচ শেখানোর টিচার নেই এমনকি গ্রাম্য এলাকা আমাদের তো এখানে যদি নাচ গানের কেউ রেয়াজ করে বা অভ্যেস করে তাকে খুব খারাপ চোখে দেখা হয় মানে আর কি কেউ যদি নাচ করে ওই দেখ কেমন মেয়ে ধিং ধিং করে নেচে বেড়াচ্ছে হ্যাঁ যে কোনো নাচে নাম দিচ্ছে তার জন্য আমাদের এখানে সাধারণত নাচটাকে খুব খারাপ চোখে দেখা হয় তবুও আমরা নাচতে খুব ভালোবাসি ভালো লাগে যখন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বার্ষিক অনুষ্ঠানগুলো হতো তখন আমরা ওই রবীন্দ্রসঙ্গীতেরগুলো রবীন্দ্রসঙ্গীতগুলোনে নাচ করতাম আর আমাদের এখানে তো যথেষ্ট অভাব আছেই সম্পদের কোচিংয়ের কোনো সহায়তা নেই এখানে আর কি নিজেরাই শিখতে হয় একটু ইউটিউব দেখে দেখে এইভাবেই নাচ করতে হয় আমাদের এখানে নাচের গানের রেওয়াজ সেরকম নেই